হ্যাঁ স্ট্যাম্প মুদ্রা বা শিলার মূল্য শনাক্তকরণ এবং মূল্যায়ন করার জন্য আমার কাছে অনেকগুলি কৌশল রয়েছে স্ট্যাম্পের ক্ষেত্রে প্রথমেই স্ট্যাম্পের বয়স নির্ধারণ করুন পুরোনো স্ট্যাম্পগুলির সাধারণত নতুন স্ট্যাম্পের চেয়ে বেশি মূল্যবান হয়ে থাকে দ্বিতীয়ত স্ট্যাম্পটি কতোটা বিরল তা নির্ধারণ করুন বিরল স্ট্যাম্পগুলির সাধারণত মূল্য বেশি থাকে স্ট্যাম্পের অবস্থা নির্ধারণ করুন ভালো অবস্থায় থাকা স্ট্যাম্পগুলি সাধারণত খারাপ অবস্থায় স্ট্যাম্পগুলির থেকে বেশি মূল্য থাকে স্ট্যাম্পের চাহিদা নির্ধারণ করুন কিছু স্ট্যাম্পের অন্যদের তুলনায় বেশি চাহিদা থাকে যা তাদের মূল্য বাড়িয়ে তোলে মুদ্রার ক্ষেত্রেও প্রথমেই মূল্যটি কোন ধাতু দিয়ে তৈরি সেটি নির্ধারণ করতে হবে সোনা রুপা প্যাটিনামের মতো মূল্যবান ধাতু দিয়ে তৈরি মুদ্রাগুলি সাধারণত বেশি মূল্য হয়ে থাকে মুদ্রার বয়স নির্ধারণ করুন মুদ পুরোনো মুদ্রাগুলি সাধারণত নতুন মুদ্রার চেয়ে বেশি মূল্য হয় এর পরেই সেটি কতোটা বিরল সেটি নির্ধারণ করুন মুদ্রার অবস্থা নির্ধারণ করুন ভালো অবস্থায় থাকা মুদ্রাগুলি সাধারণত খারাপ অবস্থায় থাকা মুদ্রাগুলির থেকে বেশি মূল্য হয় মুদ্রায় কোনো ভুল আছে কি না তা নির্ধারণ করুন ভুলযুক্ত মুদ্রাগুলি সাধারণত বেশি মূল্য থাকে আর শিলার ক্ষেত্রে প্রথমেই শিলার ধরন নির্বাচন করুন কিছু শিলার ধরনের অন্যদের তুলনায় বেশি মূল্য থাকে শিলার আকার নির্বাচন করুন বড়ো শিলাগুলির সাধারণত ছোটো শিলাগুলির চেয়ে বেশি মূল্য থাকে শিলার গুণমান নির্ধারণ করুন উচ্চমানের শিলাগুলির সাধারণত নিম্নমানের শিলাগুলির চেয়ে বেশি মূল্য হয় শিলাটি কতটা বিরল তা নির্ধারণ করুন শিলার উৎপত্তি নির্ধারণ করুন কিছু স্থান থেকে আসা শিলাগুলি অন্যদের তুলনায় বেশি মূল্য থাকে এই সকল উপায়গুলির মাধ্যমেই একটি স্ট্যাম্প মুদ্রা বা শিলা শনাক্তকরণ এবং মূল্যায়ন করা যায় সটিকভাবে